হুম হ্যালো হ্যাঁ আমি আমি হোটেল ম্যানেজার বলছি বলুন আপনি কী আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমাদের এখানে অনেক রুম অ্যাভেলেবেল আছে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের রুম নন এসি এসি সব ধরণের রুম ব্যবহার করা হয়ে থাকে এবং বাজেট হিসাবে এখানকার রুমগুলো দেওয়া হচ্ছে আপনারা যেরকম বাজেট হবে সেই বুঝে আপনারা আমি আপনি রুম পেতে পারেন এখানে রুম বাজেট এখান থেকে শুরু হচ্ছে ফাইভ থাউসেন্ড রুপিস আর এ টোটাল মিনিমাম টোয়েন্টি ফাইভ থাউসেন্ড রুপিস রুপিস অবদি আপনারা রুম পেতে পারেন আপনি হ্যাঁ আপনি যদি চান তো ফাইভ থাউসেন্ডের এর রুম নিতে পারেন আপনি চাইলে দশ টেন থাউসেন্ডের রুম নিতে পারেন এবার আপনার হিসাবে আপনার যেরকম বাজেট আপনি সেই বুঝে রুম নিতে পারবেন হ্যাঁ ম্যাডাম এখানে দিনে তাও মিনিমাম তিন বার থেকে এক একটি রুমের পরিষ্কার করা হয়ে থাকে হ্যাঁ ম্যাডাম এখানে রুম পরিষ্কার রুম পরিষ্কারের মাধ্যমে বিভিন্ন রকমের ঝাড় দেওয়া পরিষ্কার করা রুমের চাদর থেকে ব্ল্যাঙ্কেট থেকে সব কিছু চেঞ্জ করা হয়ে থাকে আপনার কোনো চিন্তা করতে হবে না হ্যাঁ এখানে সব ধরণের খাওয়ার ব্যবস্থা করা আছে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের সব ধরণের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে আপনি যেই যেরকম খাবার খেতে পারেন এখানে হ্যাঁ ম্যাডাম এখানে সব ধরনের খাবার অ্যাভেলেবেল রয়েছে আপনি যেটা চান সেটা পছন্দ মতো আপনি অর্ডার করতে পারেন এবং সেই হিসাবে আপনার পয়সা এবং সব কিছু দেওয়া করা করতে হবে হ্যাঁ ম্যাডাম এখানে প্রত্যেকটি রুমে বলতে গেলে টয়লেট গিজার ব্যবস্থা করা আছে কিন্তু কয়েকটি রুম গিজার ব্যবস্থা করা নেই কিন্তু এ ক্ষেত্রে গিজারের জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে খাবারের দাবারের দাম আপনি যেরকম চাইবেন সেরকম এখানে নন ভেজের মধ্যে আপনি অনেক কিছুই পাবেন তার মধ্যে অনেক ধরণের আছেন খাবার এবং যেইগুলো নন ভেজ সেই খাবারগুলিই পাবেন এবং ভেজের মধ্যে বিভিন্ন ধরনের আপনি কোনো টেনশন নেই নন ভেজের আর ভেজের জন্য আলাদা করে কুকিং কুকিং স্টাফ রাখা হয়েছে আর অন্য কিছু আপনার আর কিছু কোনোভাবে হেল্প করতে পারি আপনি আপনার আমাদের এখন হোটেলে ম্যাডাম টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আপনি যদি এখন বুক করেন তো আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেতে পারেন ধন্যবাদ ম্যাডাম আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে বা পরিষেবা দিতে পারি হ্যাঁ ম্যাডাম এখান থেকে ঘোরার অনেক জায়গায় ট্যুরিস্টের জায়গা আছে এখান থেকে আমরা হোটেল থেকে গাড়ি ভাড়া দিতে পারি গাড়ির সাহায্যে আপনি যেখানে সেখানে ঘুরতে যেতে কিন্তু এক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে ম্যাডাম ম্যাডাম আমরা আমরা এখান থেকে গার বা গাড়ি বা বিভিন্ন ধরণের বাস বিভিন্ন ধরণের সব কিছু দিতে পারি যাতে আপনি ঘুরতে পারেন সব জায়গা কিন্তু এ ক্ষেত্রে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে বা চার্জ করতে হবে এবং সেই বুঝে স্যার ম্যাডাম আপনি কী গাড়ি ভাড়া করেন তো সেই ক্ষেত্রে আপনার যেরকম অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট দিতে হবে আপনাকে আর যদি আপনি বড়ো গাড়ি বুক করেন তো সেটার জন্য আপনাকে করতে হবে হ্যাঁ আপনাদের এখান থেকে টু হুইলারের জন্য ওয়ান থাউসেন্ড রুপিস ফোর হুইলের জন্য ফাইভ থাউসেন্ড রুপিস এবং বাসের ক্ষেত্রে টেন থাউসেন্ড রুপিস আপনাকে পে করতে হতেও পারে আর কোনো প্রশ্ন ম্যাডাম থ্যাংক ইউ ম্যাম